পশ্চিমবঙ্গের অনেক যে সিনেমাহলগুলো ছিলো যেমন হচ্ছে বিচিত্রা রুপমহল স্টার অনিতা এই সিনেমাহলগুলো আছে মোটামুটি বই দেখেছিলাম তার শেষের দিকে দুহাজার আপনার আঠেরোর দিকে যে বইটা দেখেছিলাম তা ওইটা হচ্ছে দেবের একটা বই ওটা মন মানে না ঠিক আছে আর তখন টিকিট ছিলো মোটামোটি ওই রূপমহলের টিকিট ছিলো আপনার ওই পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে পঁয়ত্রিশটা ছিলো তারপরে এখন মোটামোটি রিসেন্ট একটা বই দেখলাম আইনক্সে তা ওটা হচ্ছে একশো তিরিশ টাকা ঠিক আছে আর সংস্কৃত লোকমঞ্চে এখন মোটামুটি চলছে ওইটা মোটামুটি একশো টাকা একশো কুড়ি থেকে একশো তিরিশের মধ্যে আর কিছু এখন হিন্দি বই কি চলছে আইনক্সে ওইটা দেখেছিলাম আপনার হাউসফুল থ্রি ওটা দুহাজার বাইশে ঠিক আছে ওইটা মোটামোটি একশো তিরিশ টাকার টিকিটে দেখেছিলাম আর আপনার এখন হল মোটামোটি বন্ধই আছে তা মোটামোটি এখন আইনক্সটা আর আপনার সংস্কৃত লোকমঞ্চে চলছে তা লাস্ট বই আমি দেখেছি ওই যেটা বললাম হাউসফুল থ্রি দুহাজার বাইশে ঠিক আছে